আমার প্রিয় সাহিত্যিক চরিত্র হল টেনিদা টেনিদার শ্রেষ্ঠা নারায়ণ চট্টোপাধ্যায় তিনি শিশু কিশোরদের জন্য অমূল্য কিছু রত্নভাণ্ডার রেখে গেছেন রত্নের সেই ভাণ্ডারে টেনিদা যেন এক কহিনূুর নারায়ণ চট্টোপাধ্যায়ের আসল নাম কিন্তু নারায়ণ নয় তারকনাথ লেখালেখিতে এসে নিজেই নিজের গোল্ড মেডেল পাওয়া নাম বদলে রেখেছিলেন তার সৃষ্টি টেনিদা লেখাপড়ায় খারাপ হলেও নারায়ণ চট্টোপাধ্যায় নিজে কিন্তু বেশ ভালো ছাত্র ছিলেন জন্ম ছিলেন জন্মেছিলেন বাংলাদেশের দিনাজপুরে স্নাতকোত্তরের প্রথম শ্রেণীতে প্রথম হয়ে শিক্ষকতায় মন দিলেন তিনি শুধু একজন সফল লেখকই নন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রের শ্রদ্ধার শিক্ষকও বটে সব ছাত্রের মাঝে একজন ছাত্র নারায়ণের খুব পছন্দ পছন্দের ছিল শুধু অভিনয় নয় আবৃত্তির গলাও অসাধারণ তাল মিলিয়ে করে বামপন্থী রাজনীতি অভিনয় শেষে ছাত্রটি নারায়ণ চট্টোপাধ্যায়ের হাত ধরে জিজ্ঞাসা করতেন অভিনয় তার পছন্দ হয়েছে কি না শিক্ষক তাকে প্রাণ ভরে আশীর্বাদ করতেন একদিন বিখ্যাত অভিনেতা তবে তার ছাত্র ছাত্রটি আর কেউ নয় সৌমিত্র চট্টোপাধ্যায় আর পটলডাঙ্গার বাসায় ছাত্রেরা এসে আড্ডা দিত ছাত্রের তালিকায় ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় অমিতাভ দাশগুপ্ত ও নির্মাল্য আচার্যের মতো ব্যক্তিরা